হ্যাঁ বলছি আপনি কে বলছেন ও আচ্ছা হ্যাঁ বলুন কী চাই আপনার খাবার পাওয়া যায় অনেক কিছুই তার মধ্যে তেমন কিছু তো আমি রাখিনি এখন এবার বিভিন্ন ধরনের পকোড়া রয়েছে বিভিন্ন স্ন্যাক্স রয়েছে বিভিন্ন খাবার আপনার কী লাগবে হ্যাঁ ফুচকা পাওয়া যায় তবে মানে জল ফুচকা পাওয়া যায় না বিভিন্ন ফুচকার ওই পাপড়ি চাট আর এই সব পাওয়া যায় পকোড়ার সাথে কী বলতে মানে পকোড়ার সাথে সব কিছুই যে যেমন চায় খেতে চায় তাকে সেরকম দিই আমি সেভাবে কিছু দিই না যে যেটা চায় তাকে সেটা দেওয়া হয় স্টলে এবার আমি সেরকম কিছু রাখিনা তবে কেউ যদি অর্ডার দেয় তাহলে সেটা বানিয়ে দিই মানে জিনিসপত্র থাকে আমি বানিয়ে রাখিনা কেউ অর্ডার দিলে তাকে সেটা বানিয়ে দিই

ওটা আর কী ওটা ফুচকারই মতো এবার হচ্ছে ফুচকাতে জল টক জলের বদলে ওটাতে দই দিয়ে খাওয়া হয় আর কী আর কিছুই আলাদা নয় বাকি সবই একই রকম হ্যাঁ ওর সাথে তো আমি সেভাবে কিছু দিই না এবার হচ্ছে অনেকে ওর সাথে চা কিংবা কফি চায় ওটাই ওটাই রাখি আর কি আচ্ছা

হ্যাঁ তো আপনি কী মানে নিয়ে যাবেন মানে অর্ডার দেবেন না এখানে এসে নিয়ে যাবেন ও আচ্ছা ঠিক আছে তো কখন আসবেন বলুন আমি তাহলে বানিয়ে রাখব ও তবে কটা লাগবে ও আচ্ছা ঠিক আছে শুধু পকোড়া তো আচ্ছা আচ্ছা ঠিক আছে